আমি বিদ্যালয়ে ও মহাবিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি তার মধ্যে একজন হলেন কেশব চন্দ্র নাগ যিনি কেসি নাগ নামে পরিচিত বাংলা ভাষায় তর্ক সাপেক্ষে গণিতের সর্বাধিক প্রচলিত বিদ্যালয় স্তরের পাঠ্য পুস্তকের রচয়িতা এবং আবার রয়েছে জ আচার্য্য জগদীশ চন্দ্র বসু যিনি যিনি প্রথম গাছের যে প্রাণ আছে তা নিয়ে তা নিয়ে বিভিন্ন মতভেদ প্রকাশ করেছেন